পাখি দেখার সময় আপনার দেখা সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি কোনটি দ্বিগুণ অনেক পাখি দেখেছি দেশের বাড়িতে অনেক পাখি দেখেছি তবে বৃন্দাবনে গেছিলাম খুব সুন্দর পাখি দেখে আসলাম গল্পও করেছি বাড়িতে পাখির নাম ময়ূর তারা ডাকে ক্যাঁ ক্যাঁ করে তাদের ডাকটাও খুব সুন্দর তারা পাখনা মেলে নাচে খুব সুন্দর নাচে তখন নাকি বৃষ্টি নামে গল্প শুনেছি ময়ূর দেখতে খুবই সুন্দর ময়ূরের পাখা যখন বা পাখনা ছাড়াই তখন খুব সুন্দর লাগে